হ্যাঁ আমি কীভাবে মাছ ধরা শিখলাম আমি প্রথমে আমার বাবা কাকারা মাছ ধরতে যেত দেখতাম মাছ ধরেও নিয়ে আসতো দেখতাম এবং আমার ঠাকুমা আমাদের পুকুরে আমাদের একটা বিশাল বড়ো পুকুর ছিলো আমার ঠাম্মা সকাল হলে কী করবে ছিপ নিয়ে বসে পড়বে মাছ ধরতে এবার ওই ঠাম্মা মাছ ধরত দেখতাম ছিপে মাছ ধরত দেখতাম তারপরে এবার মাঝে মাঝে ঠাম্মার কাছ ছিপ নিয়ে আমরাও ফেলতাম যখন ঠাম্মার ছিপে মাছ উঠতো তখন ভালো লাগতো এবার ঠাম্মা এবার কী করলো আমাকেও একটা ছিপ বানিয়ে দিল কেমনভাবে একটা গাছের ডাল কেটে নিয়ে আসলো সরু ডাল ভালো করে বেশ চেয়েছে সুন্দর করে এবার বর্শি নিয়ে আসলো কিনে বর্শি বর্শি সুতো ফাতনা কিনে নিয়ে আসলো নিয়ে এসে আর ওই ছিপ বানালো সেই ছিপ নিয়ে ওই যে সুতো যে মাছ ধরা সুতো সেই সুতো বর্শিতে বেশ সুন্দর করে বেঁধে নিল বেঁধে নিয়ে লম্বা সুতো রাখলো সেই সুতো আবার ওই সেই ডালের মাথার দিকে আবার সুন্দর করে বেঁধে একটা পাত না ওই যে ময়ূরীর যে পাখন যে পেখমগুলো যে ছেড়ে দেয় সেই একটা কিনে নিয়ে আসলো নিয়ে এসে সেটা আবার ওই পাতনা করে দিলো দিয়ে আর ওর যে আকর্ষণীয় যেটা ওর যে খাবার যে ওই চিপি একটা যে কোনো খাবার দিতে হবে তো সেই দিয়ে ওই ফেলতো এবার বেশ আর ওই যখন পাত না যখন নড়বে তখন ওই মনে কর মাছ খাচ্ছে হুম আমরাও কত মাছ ধরেছি আমার ঠাম্মার সঙ্গে ঠাম্মা আমাদের শিখিয়েছিলেন আমরা ছিপ ফেলা হ্যাঁ আমরাও মাছ ধরতাম আর একবার এরকম বাবার সঙ্গে বাবা কাকারা নদীর মাছ ধরতে গেছে আমিও গেছি নৌকায় করে গিয়ে ওরকম নদীতেরম মাছ জাল ফেলেছে প্রচুর মাছ প্রচুর মাছ উঠেছে হ্যাঁ সেসব মাছ তো এখন আমরা দেখেই না কিন্তু আগে আমরা প্রচুর আনন্দ করেছি প্রচুর মাছ ধরেছি আর সে এক আর যখন আমরা ওই জাল আমাদের এই জাল ফেলা মাছ ধরা জাল ফেলা শিখলাম প্রথমে আগে ওই আমার ঠাকুমা ফেলতো কাকা বাবা যেটা ওই খেওলা জাল মাছ ধরা যে জালটাকে খেওলা জাল বলে যে আমরা পুকুরে যে জালটা ফেলি সেই জাল হুম ঠিক আছে ওরা ফেলে আমরা দেখতাম ভালোও লাগতো উঠোনে আমরা প্র্যাকটিস করতাম জাল জাল ছোটো ছোটো জালও ছিল হ্যাঁ সেই জাল আমরা উঠোনে ফেলা প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করে আমরা জাল ফেলাও শিখলাম আমরা মাছ যখন পুকুরের জাল ফেলতো তখন আমরা কী করতাম ঠাকুমা দেখতে আমরা দেখতাম যে ঠাকুমা ওই মাছ জাল ফেলার আগে ওই কিছুটা ভাত খাবার ওদের মাছের খাদ্য এরকম ছড়িয়ে দিত এক জায়গায় ফেলে দিলো পুকুরে এবার ফেলে দিলে এইবার সেই তার কিছু সময় বাদে জাল ফেললে অনেক মাছ উঠে আসতো ওই জালে হ্যাঁ এইভাবে আমরা দেখেছি আরও খুব আনন্দ পেতাম যখন ওই আমার বাবা কাকারা যখন মাছ ধরে নিয়ে আসতো প্রচুর মাছ তখন আমাদের ওই বলতো এই মাছ ভছ যেগুলো ভালো তোরা খেতে পারবি সেইগুলো তোরা নিয়ে নি হম আমরা ও ভালো ভালো মাছ দেখে নিয়ে আসতাম হুম একবার বাবার নদীতে জাল ফেলেছে বড় একটা ইলিশ মাছ পড়ছে হুম তা সেদিন ছিল আবার বৃহস্পতি করে আমরা তো বৃহসূত মাছ খাই না তা আমার বাবা বললো যে ঠিক আছে এই বৃহস্পতিবারটা আর ভালো হবে না হুম পরের বৃহস্পতির থেকে আমরা ভালো কিন্তু ইলিশ মাছটা আমাদের ছাড়া যাবে না মাছটা খেতেই হবেল এমনই ছিল আমাদের হ্যাঁ আর আমরা তো প্রচুর মাছ দেখেছি ছোটোবেলায় প্রচুর মাছ এখনও দেখি কিন্তু এখন তো আমাদের সেই মাছ ধরার সেটা নেই কিন্তু এখন মাছের কাটা আছে এখন ইচ্ছা মতন কত মাছ কত ধরনের মাছ আমরা দেখতে পারি নিত্য নতুন মাছ নিয়ে আসে আমার বাবা কাকারা নিয়ে আসে সেগুলো আমরা দেখি খাইও খুব আনন্দও ফাল এই হুলো আমাদের মাছ ধরার